আমি আপনার সাথে সবজি কেনার জন্য যোগাযোগ করেছিলাম চিনতে পারছেন তো এখন এখন আপনি আমার আপাতত এখনো পটল ঝিঙে বেগুন এই ধরনের সবজিগুলো দরকার ছিলো আপনি কত করে কিলো বিক্রি করছেন এখন পাইকারি রেট বলবেন

আমার আমার আপাতত পটল লাগতো কুড়ি তিরিশ কিলোর মতো এবং ঝিঙে দশ কিলো হলে আপাতত চলবে তিরিশ কিলো

আর ঝিঙে লাগবে দশ কিলোর মতো হ্যাঁ কত করে কিলো যাচ্ছে এখন আপনি কত করে দিচ্ছেন বলুন তিরিশ কিলো হ্যাঁ ঝিঙে দশ কিলো লাগবে ঝিঙে কত করে দিচ্ছেন পঁয়তিরিশ করে বাজারে তো আটতিরিশ করে বিক্রি করছে আমি যদি পঁয়তিরিশ করে কিনি আমার তো লাভ ঠিকমতো থাকবে না একটু দামটা দেখে শুনে বলুন এতদিনের পুরনো কাস্টমার এত দাম বললে কি আর হয় আর পটলটা তাহলে কত করে দেবেন ঠিক করে দাম বলুন ওটা একটু বেশি হয়ে যাচ্ছে রেটটা না আমার তো লাভ থাকবে না কিছু সবজি সবজিগুলো ফ্রেশ হবে তো সবজিগুলো তাজা হবে তো একদম হ্যাঁ নইলে যদি খারাপ হয় শুধু শুধু আমার তখন লস হবে না কারণ কাস্টমার তো কিনতেই চাইবে না কিছু আচ্ছা ঠিক আছে দাদা কাল তাহলে কাল তাহলে আমি সকালে আপনার ক্ষেতে যাচ্ছি ওখানে গিয়ে আপনার সাথে একদম কথা বলে আমি কত কী নিচ্ছি কিনে নিয়ে আসবো একদম আচ্ছা ঠিক আছে নমস্কার দাদা রাখছি